এই সম্বন্ধে আমার খুব বেশি ধারণা নেই পশ্চিমবঙ্গের যে শিল্পগুলো হয় পাঁট শিল্প বস্ত্রশিল্প এরকম অনেক অন্যান্য শিল্প হয় এবং একটা শিল্প হয় ধান কাটা উৎসবের সময় যখন প্রথম চাষিদের ঘরে ধান আসে তারা সেই উৎসবটাকে পালন করে এবং সেই শিল্পের সঙ্গে একটা কম্বিনেশান আছে অনুষ্ঠানের কম্বিনেশন আছে এরকম অনেক শিল্প আছে আমাদের পশ্চিমবঙ্গের এখন আরও নতুন নতুন শিল্পর যোগ হচ্ছে আমার এইটুকুই বলার ছিল